পশুপালনের সাথে সম্পর্কিত কিছু ধারণা বলতে যেমন আগে বনে পশুপালন পশু পাখি থাকত আগে রাজারা যেটা খুশি সেটা করত তারা গিয়ে নিজেরাই গিয়ে শিকার করে মারত কিন্তু এখন সরকারি আইন হিসাবে তারা সেগুলো করতে পারে না সেগুলো বন্ধ হয়ে গিয়েছে সেগুলো আর নেই যাদের ইচ্ছা মতন করতে পারে না এখন সরকারের হাতে সব কিছু চলে গিয়েছে সরকার বন্ধ করে দিয়েছে বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আমাদের গ্রামের দেখেছি পশু পাখি পালন বলতে তারা ওই দলের সঙ্গে গঠিত সংগঠিত আছে যেমন হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা তাদেরকে দেয় দশটা কখন কুড়িটা দেয় তারা সেই সবগুলো পোষে অনেক দিন ধরে পুষে সেইগুলো বড় করে তাদের বাচ্চা থেকে বড় হল তাদের আবার বাচ্চা হল বড় আকারে হয়ে গেল অনেক হয়ে গেলে তারা কিছুটা বিক্রি করে কিছুটা পয়সা উপার্জন করেন এই ভাবে তারা পশুপাখি আর কি পশু পাখি তারা এই ভাবে পোষেন আর কোনো ইউটিউব চ্যানেল বা সংবাদপত্রে থেকে আমরা দেখি বা কিছুটা তার থেকে পড়ি দেখে আমার দেখে বা পড়ে কিছুটা অভিজ্ঞতাও আমাদের আসে বা শুনে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম